হ্যাঁ আমি মনে করি নানারকম সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের গ্রামীণ এলাকা সমস্যায় ভুগছে যেমন ধরুন আমাদের গ্রামের দিকে অতো জলের সমস্যা সব সময় দেখা দেয় আমরা একটা সজল ধারায় অন্তত পঞ্চাশজন লোক জল খাবার খাই কিন্তু সব সময় জল দূষণ জল দূষণ হলে আমরা জল কোথায় পাবো এই সব আমাদের গ্রামের মানুষের একটা প্রভাব ফেলেছে এছাড়া নানা সংবাদে আমরা সংবাদে বা খবরের কাগজে টিভি নানারকম জিনিস দেখি সেগুলো আমাদের গ্রামীণ মানুষের মনে নানারকম ক্ষোভ প্রকাশ পায় তারা বুঝতে পারে না যে এতো সব কিছু করা চলবে না তাহলে গ্রামের মানুষ কোথায় যায় তারা কীভাবে খাবার খাবে তাদের অর্থের সমস্যা লেগেই আছে তাহলে তারা কী করবে তারা ভেবে উঠতে পারে না তারা সমস্যা সব সময় সমাধান করতেও পারে না কোথায় পাবে তারা ওই সকল সব কিছু সমস্যার সমাধান যেমন ধরুন যখন কোভিড হয়েছিলো প্রতিটা মানুষকে মাক্স পরে থাকতে হতো কিন্তু গ্রামের ছেলে মেয়েরা সব সময় মাক্স পরে থাকতে পারবে না কারণ তাদের সব জায়গায় যেতেই হয় মাঠে চাষ করতে হয় অতো মাঠ ধুলোবালি লাগে কোথায় পাবে অতো মাক্স তারা

অনেক কিছু বিষয়ের উপর আমাদের গ্রামে মেয়েরা পিছিয়ে আছে

তারা সংবাদ মাধ্যমগুলো তারা সব সময় খারাপ চোখে দেখে কারণ তারা জানে এই সব প্রচার করলে আমরা অনেক সমস্যায় পড়বো